আগে আমাদের বাড়িতে খুব অভাব ছিলো মা বাবা সেই জন্য আমাকে ভালোভাবে পড়াতে পারে নি এবং দুবারের খাবার জোগাড় করতে পয়সা শেষ হয়ে যেতো সেই জন্যে আমি যেটা পারি নি আমার ছেলেকে আমি নিজের মতো করে মানুষ করতে চাই এবং যাতে ও উচ্চশিক্ষায় শিক্ষিত হয় সবার কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই চেষ্টাই আমি করবো এবং যাতে কোনো দিন অভাব না থাকে সেই জন্যে আমি চেষ্টা করে যাবো যাতে খুব সুন্দর লেখাপড়া করলে নিজের পায়ে দাঁড়াতে পারে আর ভাই বলতে তো আমার কেউ নেই ভাই নেই সেই জন্য আমি ভাইয়ের কথা বলতে পারছি না তাই আমি যেটা বলতে পারছি যে নিজের ছেলেকে আমি খুব সুন্দরভাবে মানুষ করতে চাই স্কুলে খুব ভালো স্কুলে পড়াতে হবে এবং সে পড়ছে কি না সেটাও নিজেকে দেখতে হবে বাড়িতে থাকে সেই জন্যে বাড়িতে ভালো মতন পরিচালনা করতে হবে তাহলে সে ঠিক মতন নিজের পায়ে দাঁড়াতে পারবে